প্রথমে আসি মাংস সরবরাহ মাংস গ্রাম যেসব জায়গাগুলোয় মুরগির চাষ হয় মুরগির চাষগুলো যদি না থাকতো তাহলে আজকে অনুষ্ঠানে কোনো অনুষ্ঠানে যে মাংসের যে যোগানটা সেই যোগানটা কিন্তু পাওয়া যেত না এবার দুগ্ধ জাত বলতে গরু পালন মানে গরু পালন করা হয় যেখানে গরুর জন্য আজকের কিন্তু এই যে গরুর যে দুগ্ধ দিয়ে বাচ্চারা খায় ডেয়ারি যেগুলো মিষ্টির দোকানে দুধ সরবরাহ হয় বলেই মিষ্টিগুলো তৈরি হয় আর আমাদের এলাকায় এই ধরনের ব্যবসার জড়িত আছে অনেকেই আছে আর সরকারকে বলব এই বিষয়টার উপর যদি একটু দৃষ্টিপাত করে এই যে পশুদের খাদ্যের উপর যদি একটু দামটা কমিয়েই দেওয়া হয় তাহলে মনে হয় পশুপালন এটা আরকটু ভালো হয় পালিত হবে যেমন খাওয়ারের একটা অনেকটা খরচের ব্যাপার সেটা কিন্তু অনেকটাই স্বাভাবিক জায়গায় চলে আসবে এবং এই জিনিসগুলো আমরা ঠিক ঠাক ভাবে ঠিক আছে চাষিদের থেকে আমরা আমদানিও ইয়ে মানে পাবো সকলে বাজারে খোলা বাজারে এটাকে পেতে গেলে একমাত্র সরকারকে এই বিষয়টা দেখতেই হবে যাতে এই যে পণ্য জিনিসগুলো পশুর খাওয়ারগুলোর দাম একটু কমানো হয় তাহলে ভালো হয়